আমার এলাকাতে তিন ধর্মের মানুষ বসবাস করি যেমন হিন্দু মুসলমান এবং খিস্টান হিন্দুরা তাদের ধর্মে দুর্গা পূজা মকর উৎসব কালী পূজা তারপর সরস্বতী পূজা নানান উৎসবে মেতে উঠে তাদের ধর্মকে তারা বজায় রাখে আর মুসলমানরা যেমন এই মহরম ঈদ তারপর ইদুজ্জোহা নানান রকম উৎসবের মধ্যে তারা তাদের নিজেদেরকে মাতিয়ে রাখে খিস্টানদের ধর্ম যেমন খিস্টান ধর্ম সেই ধর্মে যীশু খিস্টের জন্মদিন হিসাবে পঁচিশে ডিসেম্বর আমরা নানান রকমভাবে নানান উৎসব পালন করি ওই দিন আমরা পত্যেকের বাড়িতে কেক নিয়ে আসি কেক কেটে বাচ্চা বড় সকলে মিলে খাই কিন্তু আমাদের এলাকাতে সকলেই সকলের উৎসবে যোগদান করে হিন্দুরা মুসলমান এবং খিস্টানদের উৎসবে যোগাযোগ যোগদান করে এছাড়া মুসলমানরাও খিস্টান এবং হিন্দুদের উৎসবে যোগাযোগ যোগাযোগ করে পত্যেকেই আমরা খুব আনন্দের সঙ্গে আমাদের এই ধর্মকে যে যার ধর্মকে সে তার খুব ভালোভাবে আমরা পালন করে থাকি এতে আমরা খুব আনন্দে থাকি